প্রযুক্তি উন্নতি আমার অনেক কাজেই লাগে বা যেরকম আমি এখানে বসে ধরো আমার কোনো গার্জেন বা আমার কোনো ফ্যামিলির লোক বাড়ির বাড়ির ভিডিও কল করা যায় বা বা ভিডিও কলে কথা বলা যায় আয় তারপর ফোন পে ধরো আমি ফোন পে কোনো টাকা পেমেন্ট করছি এখান থেকে আমি ধরো বিদেশে বা বাইরে আমি কোনো কাজের সাথে কাজের সাথে ফোন পে পেমেন্ট করছি